পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হলো দুর্গা পুজো এই দ দুর্গা পুজোটা আমাদের সবচেয়ে বড়ো উৎসব এই পুজোতে আমরা যা ষষ্ঠী থেকে আনন্দ শুরু হয় ষষ্ঠী থেকে আমাদের দেবীমাকে আরাধনা করা হয় সেদিন হয় বোধন তারপর সপ্তমীতে পুজো হয় অষ্টমীতে মায়ের আসল পুজো হয় তারপরে সন্ধি পুজো হয় তারপরে হয় নবমীর দিন ন নবমী পুজো এবং দশমীতে গিয়ে মায়ের পুজো সমাপ্ত হয় এছাড়া হয় বইমেলা কলকাতার বইমেলা এটাও একটা খুব আনন্দের যে ব্যাপার থাকে বইমেলাটা খুব বড়ো আর ভালো জায়গাতে বিশাল বড়ো জায়গাতে হ হয়ে থাকে আর বইমেলাতে নানান রকম নানান বই পাওয়া যায় বা নানা দেশের নানান ভাষারও বই পাওয়া যায় এবং যারা বই প্রেমী মানুষ তারা সেখানে যান এবং বই কেনেন আর তারপরে হচ্ছে কলকাতা ইন্টারন্যাশেনাল সিনেমা ফেস্টিভ্যাল এখানেও নানান ভাষার সিনেমা প্রচালিত হয়ে থাকে